হ্যালো হ্যাঁ এটা কি রেস্তোরাঁ আমি এখানে খাবার অর্ডার করতে চাই আমি এখানে নান অর্ডার করতে চাই এবং যে চিকেন বিরিয়ানি হয় সেটা আমি অর্ডার করতে চাই তো আমি যেন এ সব জিনিসটাই আমি যেইগুলো অর্ডার করতে চাই যেন মশলাটা যেন কম হয় অয় এবং নুন যেন কম হয় এবং চিনিও যেন কম হয় কারণ এই সবগুলো আমি বাদেই কিন্তু অর্ডার করতে চাই কারণ এই সব জিনিসগুলো খাওয়া আমার খুবই বারণ আছে আমি এ একটি নির্দিষ্টভাবে এ জিনিসগুলোনের বদল চাই তো এরকমভাবেই কি আমাকে খাবার অর্ডার করানো যাবে তাহলে কিন্তু আমি অর্ডার করব না হলে আমি অর্ডার করব না আমার ডেসার্টে যেন কম মিষ্টি থাকে শুরুর খাবারে নুন একদম না থাকে অথবা অ্যাপেটাইজারটি কম মশলাদার করা এইগুলো কিন্তু আমার চাই আমার অনুরোধ আমি আপনা আপনার রেস্তোরাঁতে আমি জানানোর জন্য যোগাযোগ করছি ই যে এটি যেন হয় তাহলেই কিন্তু আমি আপনার রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারব না হলে পারব না কেননা আমি তা না হলে আমি খাবার আমি ই অ নিতে পারব না কারণ ওইগুলো আমার খাওয়া একদমই বারণ আছে তাই আমি সব মিষ্টি নুন ক্ মশলা মশলাদার খাবার আমি খাই না সেই ক্ষেত্রে আমাকে কম মশলাদার নুন কম চিনি কম দিয়ে আমাকে কিন্তু খাবার দিতে হবে তাই তাহলে আমি এই খাবারটি অর্ডার করব আপনার রেস্তোরাঁতে যদি এরকমভাবে খাবার আপনি দিতে চান তাহলে আমার খাবার আমার বাড়িতে অ অর্ডার করে পাঠিয়ে দেবেন ডেলিভারি করে